আমার ছোটো থেকেই ফটো তোলা ক্যাম ফটোগ্রাফি করার খুবই আমার আকৃষ্ট ছিলো ছোটো থেকে আমি ফটো তুলতে খুবই ভালোবাসতাম বাড়ির লোকের সা বাড়ির লোকের কাছে আমি বায়না ধরেছিলাম যে আমাকে একটা ক্যামেরা কিনে দাও কিন্তু বাড়ির লোকের আর্থিক অবস্থা খুবই কম থাকায় সে আমাকে একটি ফোন কে ফোন কিনে দেয় এবারে ফোন থেকে আমি নানান প্রাকৃতিক প্রাকৃতিক ফটো কিম্বা জীবজন্তুর ফটো ওসব তুলে তুলে খুবই আমাকে ভাল লাগতো জীবজন্তু তোলার ফটোগ্রাফি ডিগ্রিতে আগ্রহী ব্যাচেলার অফ আর্টস ব্যাচেলার অফ ফাইন আর্টস এবং ব্যাচেলার অফ সায়েন্স ফটোগ্রাফি প্রোগ্রামিং থেকেই বেছে নিতে পারি বেছে নিয়েছি বেছে নেওয়ার উপরে সায়েন্স ডিগ্রি এবং ব্যাচেলার অফ ফাইন আর্টস ডিগ্রিগুলিতে ফটোগ্রাফিতে আরও পেশাদার এবং প্রযুক্তিগত আরও অনেক অন্যান্য কোর্স রয়েছে আর তার চেয়ে সবযেয়ে বেশি প্রয়োজন ধৈর্য চেষ্টা ও আগ্রহ এই ফটোগ্রাফি করতে গেলে সবযেয়ে আমার যেটি লাগলো তার সবযেয়ে বেশি যেটি লেগেছে তা ধৈর্য চেষ্টা ও আগ্রহ লেগেছে শৌখিন বা পেশাগত সব ফটোগ্রাফারদের কাছে শৌখিন বা পেশাগতভাবে সব ফটোগ্রাফ মানে ফটোগ্রাফি করতে হয়েছে